হ্যাঁ আমাকে আমাকে যেটা দীর্ঘ সময়ের জন্য সাঁতার কাটতে অনুপ্রাণিত করে বা লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে এবং আমি যেভাবে আমার এনার্জি লেবেল মেনটেন করি সেগুলি হলো যেমন আমি বিভিন্ন ধরনের যোগ ব্যায়াম ইত্যাদির মাধ্যমে আমার লক্ষ্যে স্থির থাকতে এবং এনার্জি লেবেল মেনটেন করতে মেনটেন করতে স মানে সফল হই এবং নানা ধরনের খেলাধুলা ইত্যাদি মাধ্যমে নানা রকম ব্যায়াম পরি পরিশ্রম করে আমি আমার এনার্জি লেবেল মেনটেন করতে সম সফল হই এবং তারপরে মানে আমাকে দীর্ঘ সময় সাঁতার কাটতে যেটা বাধ্য করে যেমন আমার ন্যাশানাল চ্যাম্পিয়নশিপ খেলার যে জেদ রয়েছে সেটা পূরণ করার জন্য আমাকে সাধারণ যে কম্পিটিশানগুলো হয় সেটাতে সাঁতার কাটতে অনুপ্রাণিত করে বা লক্ষ্যে স্থির থাকতে সাহায্য করে এভাবেই আমি আমার এনার্জি লেবেল মেনটেন এবং সাঁতারের লক্ষ্য রাক সাস লক্ষ্য স্থির রাখতে সম্ভব সম্ভব হয়ে সম্ভব হয় বা সফল হই